হ্যাঁ আমাদের এলাকায় উদযাপন করা হয় নানা নাচের অনুষ্ঠান যেমন আমরা হলাম ভারতীয় নাগরিক সেখানে আমাদের বারো মাসে তেরো পার্বণ হয়ে থাকে সেই তেরো পার্বণের মধ্যে যেমন দুর্গা পূজা কালী পূজা এসব তো হয়েই থাকে তাছাড়াও রইলো দোল এই দোলের সময় খুব ঘটা করে অনুষ্ঠান করা হয় যেখানে নানান রাজ্য থেকে মানুষজন আসেন এবং তারা এসে সেখানে খুব আনন্দ উপভোগ করেন এবং তারা আমাদের সাথে সামিল হয় আনন্দ উপভোগ করে পর্যটকরা এসে খুব খুশি হয় তারা তাদের পরিবারবর্গদের নিয়ে আমাদের এখানে অনুষ্ঠানে দলে দলে সকলে যোগদান করেন দোলের সময় রঙ মাখা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে এছাড়াও রইলো বিহু বিহু নাচ যখন হয় তখন বাইরে থেকে আগত মানুষজন নিজেরা অনুষ্ঠান করে সেখানে আমরা মূলত দর্শকের কাজ করে থাকি এবারে আসা যাক দুর্গা পূজা কালী পূজা এই সবে দুর্গা পূজাতে কয়েক লক্ষ টাকা খরচ করে পুজো করা হয় সেখানে প্যান্ডেল হয় এবং সেই প্যান্ডেলে নানা রকমের অনুষ্ঠান করা হয় অনুষ্ঠান বলতে মূলত বলি যে কচিকাঁচা বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধের দিকে পালিত হয় এবং এখানে অনেকেই আসেন বৃদ্ধা বয়স্কা নারী পুরুষ নির্বিশেষে সকলেই পর্যটকরা এই আচার অনুষ্ঠানের সাক্ষী হয় এবং তাদের অংশ আমরা নিজেরাই হতে বলি অংশ নিতে আমরাই বলি এবং তারা নিজেরাও স্ব ইচ্ছায় এগিয়ে আসেন যেমন বলা যেতে পারে যে ভাইফোঁটা ভাতৃ দ্বিতীয়া উপলক্ষে এখানে নিজের ভাই না হওয়া সত্ত্বেও তারা এসে ভাই ফোঁটা দিয়ে যায় এবং রাখী পূর্ণিমা রাখী পূর্ণিমা আমাদের কাছে একটা বিশাল বড়ো পাওনা সেখানে অনাগত মানুষজন এসে আমাদের ভাই তুল্য মানুষদের হাতে রাখি পরিয়ে দিয়ে যায় আমার পিতা বা পিতামহ বা আমার ভ্রাতা তাদেরকে অন্য অনাগত মানুষজন এসে ভাই তুল্য ফোঁটা দিয়ে যায় রাখী পরিয়ে যায় যা আমরা সত্যি খুব উদ্বুদ্ধ হই তাদের দেখে তারা খুব আনন্দ উপভোগ করে আমাদের সাথে মেশে এবং আনন্দ উপভোগ করে নিজেদেরকে আমাদের সাথে এই মুহুর্তগুলো ভাগ করে দেওয়ার জন্য